হ্যালো কী রে ভালো আছিস হ্যাঁ ভালো আছি সব কিছু কেমন চলছে ও হ্যাঁ বল হ্যাঁ আজ তো শনিবার কাল রবিবার তা কোথায় যাবি বলছিস ঝড়খালি যাবি হ্যাঁ চ ওখানে একটা দোকান আছে যেখানে চা খুব ভালো পাওয়া পাওয়া যায় তো ওখানকার চা খেয়ে আসি চ

বাড়ি থেকে তোর ছাড়বে হুম তো আমার স্কুটি আছে স্কুটিতে করে যাওয়া হবে আমি তুই আর দীপা আছে ওকে নিয়ে নেবো তিনজনে মিলে যাবো হুম হুম হুম হুম এই হুম কিন্তু আমার বাড়ি থেকে তো ছাড়বে না না ওজন্য টিউশনির নাম করে মিথ্যা বলে যেতে হবে আর ওই টাইমটুকু গিয়ে ওই ঘুরে আসতে হবে ও হুম এই ঠান্ডার সময় ওখানে গরম গরম চা খেয়ে আসবো তিনজনে মিলে ছোটো একটা পিকনিক হয়ে যাবে আসবো তো ওখানে গিয়ে চা খেয়ে আর কিছু খাবি ওখানে বিরিয়ানিও ভালো পাওয়া যায় আরও অনেক কিছু পাওয়া যায় খাবি হ্যাঁ তো সবাই মিলে অল্প অল্প করে টাকা নিয়ে যাবো সবাই একসঙ্গে মিলেমিশে খাবো ঠিক আছে আচ্ছা হুম আচ্ছা ঠিক আছে হুম ঠিক আছে আমরা দুজনারই আর দীপাকে নেবো আর কাউকে নিয়ে যাওয়ার দরকার নেই হ্যাঁ ওকে আমি জানিয়ে দেবো তাহলে হুম ঠিক আছে ঠিক আছে তালে রাখছি ওই কথা থাকলো হ্যাঁ